পাঁচ চার দুহাজার দুই পাঁচ ছয় উনিশশো পঁচানব্বই কুড়ি সাত দুহাজার এক চব্বিশ তিন দুহাজার তেইশ তেরো নয় দুহাজার ছয়